দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটি সংখ্যা হলো তিন লক্ষ ষাট দশ হাজার আট হাজার তিপান্ন পঞ্চাশ হাজার আট লক্ষ কুড়ি